ছোটোবেলায় বাবার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলায় ঘুরতে যেতাম যেমন আমাদের বাড়ির ধারে শিব পূজা হতো শিব মেলা সেখানে প্রচুর মেলা প্রচুর লোকজন জমা হতো শিব শিব শিব পড়ত তাড়া থেকে অনেক উঁচুতে তাড়া বাঁধত সেখান সেখান থেকে সব ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ত খুব দেখতে মজা লাগত খুব মজা করতাম তার পরে আমাদের গ্রামে পরপর বিভিন্ন ধরনের বিভিন্ন মেলা হয় যেমন দুর্গাপূজা দুর্গাপূজায় চার পাঁচ দিন তো দুর্গাপূজার মেলা হয় সেখানে বাবার সাথে প্রত্যেক দিন মেলায় যেতাম মেলায় গিয়ে খুব মজা করতাম এক এক দিন এক এক রকমের জামা কাপড় নতুন নতুন খাবার নতুন নতুন জিনিসপত্র কেনাকাটা খুব মজা হতো ছোটোবেলার জীবনটা খুব সুন্দর জীবন খুব ভালো জীবন তার পরে দুর্গাপুজোর পরে আসত কালীপূজা কালীপুজো আমাদের বাড়ির ধারে বাড়ির কাছাকাছি চোদ্দ হাত কালী মেলা হতো সেখানেও প্রচুর মেলা সেখানে খুবই আনন্দ হতো খুবই খুব মজা পেতাম মেলায় যেতেও খুব ভালো লাগত বাবাকে নিয়ে মেলায় যেতাম ঘুরতাম আনন্দ করতাম অনেক কিছু করতাম তার পরে একদিন বাবাকে বললাম বাবা চলো একটু কলকাতা থেকে ঘুরে আসি বাবা বলল চলো বাবা নিয়ে গেলো কলকাতায় কলকাতায় গিয়ে দেখলাম বাবা নিয়ে গেলো কলকাতায় সেখানে নিয়ে গেলো চিড়িয়াখানায় চিড়িয়াখানায় গিয়ে দেখলাম কত পশু কত জীব জন্তু আছে যেমন বাঘ বাঘ আছে আমাদের সুন্দরবনের বাঘ আছে হরিণ আছে ভাল্লুক আছে বানর আছে বানরকে খেতে দিলাম কলা খেতে দিলাম বানর খেলো খুব আনন্দ হলো কত আনন্দ হলো খুব আনন্দ পেলাম আনন্দ করলাম তার পরে তার পরে তার পরে সেখান থেকে সেখান থেকে বাড়ি এলাম বড় ট্রেন গাড়ি ট্রেন গাড়িটা কী লম্বা প্রথম যেদিন ট্রেন গাড়িটা দেখলাম চড়লাম কী আনন্দ না পেলাম চড়ার চেয়ে বেশি ট্রেনটা দেখে বেশি আনন্দ করলাম যে ট্রেনটা এত লম্বা জীবনে প্রথম যেদিন ট্রেনটা দেখেছি ছোটোবেলায় সেদিন খুবই আনন্দ পেয়েছি খুবই মজা করেছি বাবা এই ট্রেনে উঠব আমরা বাবা বলল হ্যাঁ এই ট্রেনে উঠব আমরা ট্রেনটা চড়লাম ট্রেনটা চড়তেও খুব মজা লাগল ট্রেনে করে বাড়ি ফিরলাম বাড়ি এসে আবার কিছুদিন পরে শুরু হলো বিশ্বরূপ মেলা বিশ্বরূপ ঠাকুর ইয়া বড় ঠাকুর ঠাকুর কত বড় ঠাকুর ঠাকুরটা দেখে খুবই ভালো লাগল বাবাকে বাবা বলল ঠাকুরকে প্রণাম করো ঠাকুরকে প্রণাম করলাম ঠাকুরকে দেখলাম তার পরে মেলার ভিতরে ঢুকলাম মেলা পরিদর্শন করলাম মেলা থেকে জিনিসপত্র কেনাকাটা করলাম কত রকম আইসক্রিম ফুচকা কত কিছু খেয়েছি খাওয়ার পরে বাড়ি ফিরে এলাম মেলা দেখা শেষ হয়ে গেলো